কিছু দিন আগে আমি অনলাইন থেকে একটা জিনসের প্যান্ট দেখে অর্ডার করেছিলাম হ্ এই দু দিন হলো জিনসের প্যান্টটা আমার কাছে এসেছে এবং আমি সেই জিনসের প্যান্টটা পেয়ে খুবই আনন্দিত হয়েছি কারণ আমি যেই জিনসের প্যান্টটা অর্ডার করেছিলাম সেই জিনসের প্যান্টটা যে এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি জিনসের কালারটা ডিপ নীল এবং কী এত এতো সফট যে দোকানে যেই সে জিনসের প্যান্টগুলো পাওয়া যায় তার থেকে তিনগুণ ভালো খুব সুন্দর জিনসের প্যান্টটা দু মানে দু দিন দেখেই মানে মনে হচ্ছে যে জিনসের প্যান্টটা হয়তো কাচলে রং টংও উঠবে না এতটাই দারুণ আর জিনসের প্যান্টটা আমি পরেছিলাম খুব কমফর্টেবল লেগেছে আমার আরও খুব নরম যেখানে সেখানে যেমনভাবে খু করে আমি বসে যেতে পারছি জিনসের প্যান্টটা পরে কোনো অসুবিধে হচ্ছে না কোনো রকমভাবে তুলতে হচ্ছে না বা ভাঁজ ভাঁজ পড়ছে না যা জিনসের প্যান্টটা খুবই সুন্দর কা মানে অনলাইন থেকে যে আমি এত সুন্দর একটা জিনসের প্যান্ট ভাবো পেয়ে যাব বা চলে আসবে সেটা আমি কিন্তু ভাবতে পারিনি কারণ একটা আশাই ছিল যে যে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করলে খারাপই আসে কিন্তু সেই দিক থেকে যে এত সুন্দরভাবে এক আমার কাছে প্যান্টটা চলে আসবে আমি সেটা মানে ক্ আশা করিনি য্ আর মানে জিনসের প্যান্টটি পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি এবং মানে খুবই ভালো লেগেছে আমার জিনসের প্যান্টটা